হ্যাঁ আমার গ্রামে খোলা মলত্যাগ কিন্তু আগে সাধারণত ছিলো সাধারণ ছিলো এর কিন্তু অসুবিধাগুলোও খুব খারাপই ছিলো অসুবিধাগুলি হচ্ছে বাইরে যখন তারা মল ত্যাগ করতে যেত সেটা একটা অস্বস্তি বোধ ছিলো বাইরের মানুষজন তাদেরকে দেখত সে অবস্থাতে দেখলে একটা অসুবিধা ছিলো তারপর অসুবিধা ছিলো বলতে তাদেরকে বাইরে গিয়েই পুকুরে হচ্ছে মল ত্যাগ করার পর ধুতে হত ভালো করে সে পুকুরের জলটাও তাদেরকে ব্যবহার করতে হত মানুষজনের চোখে পড়ত সেটা কিন্তু খুব খারাপই ছিলো ভালো ছিলো না একদম এই অসুবিধাগুলো ছিলো বাইরে মাঠে ঘাটে তারা যখন মল ত্যাগ করত তার থেকে কিন্তু রোগ জীবাণু ছড়িয়ে পড়ত চারদিকে কারণ বাইরে নোংরা করে রাখত তারা খোলা মাঠে মল ত্যাগ করত এই গ্রামে খোলা মল ত্যাগ কিন্তু সাধারণত আগে অনেকদিন আগে ছিলো কিন্তু এখন আর নেই সবাই টয়লেট ব্যবহার করছে এও অসুবিধাগুলোর কারণের জন্যই কারণ অসুবিধা হচ্ছে বাইরে লোকজন থাকলে কিন্তু মলত্যাগ করা যায় না তখন কিন্তু পেটের মধ্যেই মলটাকে চেপে রাখতে হয় তার জন্য অসুবিধা হয় খুব এগুলো ভেবেই মানুষ এখন ঘরে ঘরে টয়লেট বানাচ্ছে যাতে না বাইরে তাদেরকে এ অসুবিধাগুলো পড়তে হয় খোলা গ্রামে যদি মলত্যাগ করে তাহলে অনেক রকম বিপদেও পড়ে মানুষ সেই মল ত্যাগটাকে নিয়ে অনেক সমালোচনা করেছে মানুষ সেই তাদেরকে নিয়ে অনেক বিরক্তি বোধ করেছে মানুষ তাদেরকে অনেক কথা শুনিয়েছে এগুলো তো আছে তার সাথে সাথে একটা লজ্জার ব্যাপারও আছে